হ্যাঁ আমি ছবি তোলার জন্য অনেক জায়গায় ভ্রমণ করেছি কিন্তু আমি কলকাতার বাইরে কোথাও ভ্রমণ করতে পারিনি আমি কলকাতার ভেতরেই যা করার ভ্রমণ করেছি আমার খুব ইচ্ছা আছে যাতে আমি কলকাতার বাইরে ভ্রমণ করতে পারি আর ভারতের মধ্যে যাতে আমি ভ্রমণ করতে পারি আমার খুবই ইচ্ছা আর ভারতের মধ্যে আমার কিছু জায়গা আছে যেমন আমার খুব যাওয়ার খুব ইচ্ছা ফটোগ্রাফি করার জন্য আর যেগুলোর মধ্যে যেমন হলো গোয়া গোয়া যাওয়ার আমার খুব ইচ্ছা ফটোগ্রাফি করার কারণ গোয়ার যে সমুদ্র সৈকত আমার মন উথাল পাতাল করে দিয়েছে আর গোয়া আমার ছোটবেলা থেকে খুবই ভালো লাগে গোয়ায় তাই আমি প্রথম যদি যেতে চাই সেটা হলো আমি গোয়াতে ফটোগ্রাফি করতে যেতে চাই তারপরে হলো কেরালা কেরালা আমার কাছে খুব একটা স্বপ্নের জায়গা তাই আমি কেরালায় ভ্রমণ করতে চাই আর কেরালায় গিয়ে আমি ফটোগ্রাফি করতে চাই আর কেরালার মতন জায়গায় আমি যদি যেতে পারি আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করবো আর কেরালা হলো আমার কাছে সবথেকে সুন্দরতম একটা জায়গা যেমন কেরালার নারকেল গাছ আর কেরালায় যে জাহাজের মধ্যে রাত কাটানো আমার সেগুলো খুবই ভালো লাগে আর তারপর হলো দেরাদুন দেরাদুনে যেমন খুব সুন্দর পাহাড় মনোরম দৃশ্য সেই দৃশ্যকে আমি ক্যামেরা বন্দি করতে চাই তাই আমার দেরাদুন জায়গাটা খুবই ভালো লাগে আমার খুব ইচ্ছা যে আমি যাতে দেরাদুনে গিয়ে ফটোগ্রাফি করতে পারি তারপর হলো আন্দামান আন্দামান হলো একটা স্বপ্নের জায়গা সেই জায়গায় আমি যেতে চাই ফটোগ্রাফি করতে আন্দামানের একটা সমুদ্র সৈকতের জায়গা আর সমুদ্র সৈকত আমার খুবই ভালো লাগে পাহাড়ও আমার খুবই ভালো লাগে তাই আমি সমুদ্র সৈকতেও ফটোগ্রাফি করতে যেতে চাই আর তার মনোরম দৃশ্য আমি উপভোগ করতে চাই আর আমার যাওয়ার খুব ইচ্ছা আছে দার্জিলিং দার্জিলিং আমি পাহাড়ে ফটোগ্রাফি করতে যাই আমার খুবই ইচ্ছা আছে যখন আমি নীচ থেকে যখন পাহাড়ে উঠবো সুন্দর যে মনোরম দৃশ্য আছে সেই দৃশ্য আমি উপভোগ করতে চাই আর সেই দৃশ্য আমি ক্যামেরা বন্দি করতে চাই আর আমার যাওয়ার খুবই ইচ্ছা আছে পুরী আর পুরীর জগন্নাথ মন্দির আমি দর্শন করতে চাই আর সেই মন্দিরেরও আমি কিছু ফটোগ্রাফি করতে চাই আর পুরীর যে জগন্নাথ ঠাকুর আছে সেই ঠাকুরেরও আমি ফটোগ্রাফি করতে চাই তারপর আমার যাওয়ার ইচ্ছা আছে তারাপীঠ তারাপীঠে আমি কালী ঠাকুরের ফটোগ্রাফি করতে চাই আর তারাপীঠ মন্দিরের আমি ফটোগ্রাফি করতে চাই আরও নানারকম পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে ভারতের আরও নানারকম জায়গা আছে যেমন দিল্লি দিল্লিতে কিছু জায়গা আছে সেই জায়গাগুলো আমরা খুবই ভালো লাগে আর আমি সেখানে গিয়ে আমি ফটোগ্রাফি করতে চাই যেমন দিল্লির লালকেল্লা দিল্লি ইণ্ডিয়া গেট আরও নানারকম অনেক জায়গা আছে সেই জায়গাগুলো ফটোগ্রাফি করার খুব মনোরম পরিবেশ আর মনোরম দৃশ্য আছে যেমন বলবো কলকাতার ভিক্টোরিয়া আমার খুবই ভালো লাগে আর আমি যখনই যাই আমি গিয়ে ওখানে অনেক ফটোগ্রাফি করি অনেকের আমি ফটো তুলে দিই আমি কারোর কাছ থেকে কোনও টাকা নিই না ফটোগ্রাফি করতে তাই আমি আমার ফটোগ্রাফি হলো প্যাশান একটা আমি ফটোগ্রাফি টাকা নেওয়ার জন্য ফটোগ্রাফিটা করি না আমার খুবই ভালো লাগে ফটোগ্রাফিটা এটাই আমার কাছে একটা শখ আর কিছু না